পশুরা কৃষকদের অনেক কিছুই সাহায্য করে কেননা পশুদের গোবর মূত্র যেসব সার জমিতে দেয়ার পর জমিতে হয়ে ফসল ভালো হয় আর তা বাদেও গরু নিয়ে কৃষকদের লাঙল গাড়ি করে বয়ে আনা ফসল এসব নানারকম ইত্যাদি তারা সহযোগিতা কৃষকদেরকে উপাদান দেয় আর গাইগরু ঘরে থাকে সে গাইগরু দুধ কষ্ট করে করা হল পালন করা হল বাচ্চা হল তার দুধ হওয়ার পর আমরা কিছুটা খাই কিছুটা বিক্রি করা হয় বিক্রি করে তার খাদ্য অনুসারে কিছুটা কাজে লাগে আমরা বিক্রি করি দিয়ে সেই পশুর যদি কোনো শরীর খারাপ বা কোনোকিছু অসুবিধা বুঝতে পারি তখন আমরা কি করি তখন পশুচিকিৎসককে ডাক করি ডাক করার পর সে পশুচিকিৎসক এসে তাকে চিকিৎসা করেন করে তাকে সুস্থ করেন কেননা পশু তো বলতে পারে না অবলা জীব কষ্ট দেখে আমরা বুঝতে পারি যে এটা পশু পশুটা কষ্ট পাচ্ছে সে কষ্ট পাওয়ার জন্যে আমরা সেটা পশুপালনের চিকিৎসককে ডেকে আনি ডেকে এনে সেই পশুটিকে চিকিৎসা করার পর সেই পশুটি ভালো হলে আমাদের তখন ভালো লাগে